হ্যালো এইটা কি হচ্ছে রুচিতম রেস্টুরেন্ট হ্যাঁ এখানে আমি একটা কফি অর্ডার দিয়েছিলাম সেটা যেমন ঠিকঠাক অ্যাঁ আমি অসীম ঘোষ বলছি আমি এখানে একটা কফি অর্ডার দিয়েছিলাম আপনাদের ওখান থেকে হ্যাঁ সেটা কি ডেলিভারির জন্য আউট হয়ে গিয়েছে ও আচ্ছা হয় নি তো এটার জন্য আমার কিছু মানে ইন্সট্রাকশান ছিলো যেটা আপনাদের ফলো করার জন্য আমি অনুরোধ করছি যেমন সেটি হলো যেমন তার ঠিকঠাকভাবে প্যাকেজিং করা হয় এবং এই পানীয়টি যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছোয় ততক্ষণ অবধি আপনারা যেমন গরম রাখার ব্যবস্থা থাকে সেই রকমভাবে এই পানীয়টি পাঠাবেন এবং সেই পানীয়টি যেন ঠিকভাবে তৈরি করা হয় এবং সেটি তৈরি ঠিকঠাকভাবে না হলে বাড়ির লোক যদি সেটা খেয়ে অসুস্থ হয়ে যায় তার জন্য একটা আলাদা ভাবে একটা বিপদের সৃষ্টি হবে কেননা এই পানীয় খেয়ে আমি চাই না কে কেউ যেন অসুস্থ হোক আমি এই প্রথমবার সবার ফ্যামিলির জন্য অর্ডার দিয়েছি গরম পানীয় আর সেটি যেমন গরম অবস্থাতেই থাকে নইলে সেইটি খেতে ভালো লাগবে না এবং সেইটি খেয়ে আনন্দ পাওয়ার জন্যই আমি এ সেটা অর্ডার দিয়েছি সেটা যেমন ঠিকঠাক কন ভাবেই থাকে এবং সেইভাবে আমি পেতে চাই সেই পানীয় টা খেয়ে যেমন আমি তৃপ্তি অনুভব করি আর হ্যাঁ অবশ্যই আপনি রেস্তোরাঁকে আমার এটাই অনুরোধ যে প্যাকেজিং যেন ঠিকঠাকভাবে থাকে আসতে আসতে যেন না ঠান্ডা কোনোভাবেই যেন না হয় আমার এটাই বিনীত অনুরোধ